পশ্চিমবঙ্গের প্রযুক্তির কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে নতুন প্রতিনিয়ত তো নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে তো অন্যান্য রাজ্য বা অন্যান্য দেশকে দেখে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন সেই প্রযুক্তিকে ব্যবহার করার চেষ্টা করছে কতটা সফল হতে পারছে জানি না কিন্তু চেষ্টা করছে সেই প্রযুক্তির উপর নির্ভর করে মানুষ কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে চলছে কৃত্তিম যে বুদ্ধিমত্তা বা নিজের যে বেসিক সেন্স বলবো তাকে কিন্তু কাজে লাগাচ্ছে জিনিসপত্রের ক্ষেত্রে যে আমাদের ইন্টারনেটের ব্যবহার এখন দেখবেন গোলদারি দোকানে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ল্যাপটপে বিল তৈরি হয় তো সেই জায়গা থেকে মনে হয় যে মানুষ আগের তুলনায় একটু উদীয়মান হচ্ছে যে তারা বিল কিন্তু ইন্টারনেটের যে সুযোগ সুবিধা তার মধ্যে দিয়ে তৈরি করছে এখন আর খাতা পেন নিয়ে বসে কিন্তু কেউ বিল তৈরি করছে না এছাড়াও যে ফাইভ জির ব্যবস্থা স্পিড হাই নেটওয়ার্ক এর মাধ্যমেও কিন্তু মানুষের কাজ খুব দ্রুত পরিমাণে এগিয়ে যাচ্ছে